আমি বাসে করে দীঘা ভ্রমণ করেছি আমার বাসটায় অনেক যাত্রী ছিল সামনে ড্রাইভার বসেছিল ড্রাইভারের পাশে আরও দু তিনজন ছিল বাসটা খুব সুন্দর দেখতে ছিল বাসের জানালাগুলোর পর্দায় যে ডিজাইন ছিল খুব ভালো লেগেছে আমার বাসে খুব ভালো লাগে যেতে একসঙ্গে অনেকে মজা করতে করতে যাওয়া হয় বাসে বাসে করে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু বাস পেট্রোল ডিজেলে চড়ে খুব স্পীডে চলে তখন খুবই ভালো লাগে বাসের বিভিন্ন জানালাগুলো খুব ভালো অনেক রকম জানালা থাকে অনেক রকম ডিজাইন করা থাকে কিন্তু আমি যে বাসে চলেছি সেই বাসটা খুবই ভালো